আমার এলাকায় হাসপাতাল অতিরিক্ত ভিড় ভিড় দেখা যায় সেই দীর্ঘ অপেক্ষার অপেক্ষার জন্যই অনেক মানুষ আরও অসুস্থ হয়ে যাচ্ছে অন আমার একবার শরীর খারাপ হওয়ার সময়ে আমি হাসপাতালে গিয়েছিলাম সেখানে অতিরিক্ত ভিড়ের জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকি দাঁড়ানোর পরেও সেখানে ঠিক ঠাক চিকিৎসা হয়নি চিকিৎসা না হওয়ায় আমাকে এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাওয়ার জন্য বললো সেখানে যাওয়ার পরেও সেখানে প্রচন্ড ভিড়ে আমার শরীর আরও খারাপ করতে লাগল অন্যান্য রোগীদেরও শরীর শরীরের অসুস্থতায় তারা ভিড় লাইনে দাঁড়িয়ে আছে সেই কারণ দাঁড়িয়ে থাকায় মানুষের অতিরিক্ত রোদে মানুষের শরীর খারাপ করতেই পারে মানুষ অসুস্থ থাকায় মানুষের শরীরের আরও আরও শরীর অসুস্থ হয়ে যাচ্ছে কিছু মানুষ তো অজ্ঞানই হয়ে যাচ্ছে তাদেরকে কর বসার ঠিক ঠাক জায়গা দিচ্ছে না অতিরিক্ত ভিড় থাকায় মানুষ মানুষ হাসপাতালে দেখা যায় দেখানোর জন্যই যায় রোগীর রোগ চিকিৎসার জন্য সেখানে ঠিক ঠাক চিকিৎসা হচ্ছে না সেই জন্যই সেই জন্যই রুগীদের আরও বেশি কষ্ট হচ্ছে কষ্ট হওয়া সত্ত্বেও তারা ঠিক ভিড় লাইনে দাঁড়িয়ে আছে